খেলাধুলা বলতে আমাদের এখানে বিশেষ খেলা ফুটবল খেলা ফুটবল খেলাই হচ্ছে আমাদের সব থেকে জনপ্রিয় খেলা এখন যেমন ক্রিকেট খেলা তারপর ক্যারাম বোর্ড খেলা ক্রিকেট খেলাটা এদিকে চালু ক্যারাম বোর্ডটা আমাদের এখানে চালু নেই কিন্তু আমাদের সামাজিক মানুষ সব থেকে পছন্দ করে ফুটবল খেলাটাই এই ফুটবলকে নিয়েই মানুষের মধ্যে বেশি উত্তেজনা আমরা যেমন এই যে বিশ্বকাপ হলো এই বিশ্বকাপে আমরা সারা মানে কি বলবো সারারাত জেগেই ফুটবল খেলাটাই দেখি তাই আমাদের কাছে সবথেকে প্রিয়জনক খেলা হল ফুটবল খেলা